হ্যালো হ্যাঁ বল হুম আমি আমিও ভাবছিলুম তো কবে যাবি বল সোমবার দেখে চল তাহলে হুম আজকে কী বার আজকে তো শুক্রবার তাহলে সামনের সোমবার চল তাহলে কোত্থেকে কোত্থেকে জল নিবি শ্যাওড়াফুলি থেকে হ্যাঁ এইবার যা হুম হুম দেখ বড়ো বাঁক করতে গেলে একটা খরচা সাপেক্ষ থাকছে এবং সেখানে দুজনে মিলে বড়ো বাঁক নেওয়াটা সম্ভব হবে না তাহলে কি আরও কিছুজনকে অ্যাড করতে হবে আমাদের গ্রুপটাতে তাহলে একটু বলে দে আচ্ছা দেখা যাক না তাহলে আমি তোকে কালকে জানাবো আচ্ছা বড়ো বাঁকই করে নে নাহয় আর যাওয়ার যা আর যাওয়ার সময় কি হ্যাঁ হ্যাঁ যে বাসে যাবি না ট্রেনে যাবি বাসে ভিড় হবে কিন্তু হুম হুম ট্রেনের তো ভাড়া এমনিতেই ট্রেনে এমনি ভাড়া তখন ফ্রি থাকে কোনোরকম ভাড়া লাগে না এবার এ খাওয়া দাওয়ার জন্য কিছু এক্সট্রা টাকা পয়সা সাথে রাখবি কেননা কখন কি বিপদ টিপদ হতে পারে বলা যায় না তো হুম হুম হুম ঠিক আছে হুম হুম হুম হুম